আমি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা পশ্চিম বর্ধমান জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ হল আকরিক লোহা ও কয়লা এতে পরিবেশগত বিভিন্ন ক্ষয়ক্ষতি বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আমাদের যেমন ভূমিকম্প ফাটল তারপর বিভিন্ন রকমের বিস্ফোরণের ফলে অনেক মানুষ আহত হয় অনেক মানুষ মারা যায় তার ফলে তার নিয়ে তার ফলে অনেক সময় বিস্ফোরণের ফলে ভূমিকম্প হয়ে সৃষ্টি হয় এই সব তাপ আমাদের এখানকার জলের মূল উৎসগুলো হল হচ্ছে নদী ও মাটির তলা জ মাটির তলার জল ও প্রধান হচ্ছে আমাদের বৃষ্টি বৃষ্টির জল আর আমাদের এখানে আশেপাশে অনেকগুলোই এখন নতুন স্বাস্থ্যবিধি কেন্দ্র তৈরি হয়েছে যেগুলো আগে ছিল না আমাদের পৌরসভা থেকে সব বেশিরভাগ সময়েই বা প্রত্যেক দিনই সব প্রায় বেশিরভাগ সময়েই আমাদের এখানে আসে পরিষ্কার আব পরিষ্কার করতে আবর্জনা বা বাড়ি থেকে আবর্জনা ময়লা বিভিন্ন বালতি করে নিয়ে যায়